আপনাদের রেস্তোরাঁর কি কোনও রিভিউ বা সেটিংয়ের রেটিং রয়েছে যদি থাকে সেটা আমাকে পাঠান বা আমাকে কোনও মাধ্যম বলে দিন যেই মাধ্যম থেকে আপনাদের এই রেস্তোরাঁর সব কিছু আমি জানতে পারি রিভিউ জানতে পারি এবং রেস্তোরাঁর খাবারগুলি কেবন কেমন এবং সেগুলি এইগুলি ইয়ে মানে আদৌ ভালো কি না এবং টাটকা কি না বা তৎক্ষণাৎ তৈরি কি না সেটার সম্বন্ধেও আমি জানতে চাই তাই আপনাদের যদি রিভিউ থাকে তাহলে সেইগুলো আমাকে পাঠান এবং আমার অন্য কোনও গুগলের মাধ্যমেও আপনি কিন্তু এটা পাঠাতে পারেন